বলুন হ্যাঁ হ্যাঁ বলুন ওই ধরুন একশো টাকার মতো দিতে হবে তো সারাদিন রিজার্ভ করতে চাইছেন হ্যাঁ সারাদিনে এটা ধরুন না কেন এই রোজ গেলে ছশো টাকা দেবেন একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আর একটু ধরে দেবেন বিশ তিরিশ টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার তাহলে যোগাযোগ করে নেবেন যদি দরকার হয় হুম হুম জানাবেন তাহলে ঠিক আছে হুম তবে আপনার ডেট কাল